হ্যালো হ্যালো এটা কি ফুল দোকান আপনার ফুলের অর্ডার ছিল আমি অর্ডার দিয়েছিলাম কই আসলেন না সকালবেলা নওদা নওদা থেকে বলছি সকালে আসার কথা ছিল সন্ধেবেলা আমার দরকারও ফুলের বিয়েবাড়ি আছে আসলেন না তাহলে দেরি হবে বললে দেরি হবে বললে হবে তাড়াতাড়ি আসুন এই গেট সাজাতে হবে সাজানোর আছে অনেক গোলাপ ফুলের অর্ডার ছিল রজনীগন্ধা জুই ফুলের

হ্যাঁ আগে আসুন ফুল নিয়ে সাজান তবে তো আমার অর্ডার আর ফুলের এ দে অর্ডার দেওয়া ছিল আসলেন না আগে কেন তেরো তারিখ চলে আসুন হ্যাঁ অনেক ও ইয়ে পঞ্চাশটা কুড়িটা হ্যাঁ দিতে পারবেন তো তাহলে নিয়ে চলে